পর্যটকদের সাথে যোগাযোগ বলতে বাইরের দেশ থেকে বাইরের বিভিন্ন দেশ থেকে যেসব মানুষ আসে যেমন ইংরেজ কিন্তু তাদের কথা তো আমরা বুঝতে পারি না আর আমাদের কথাও তারা বুঝতে পারে না তো হিন্দি কথা সেটা সবাই বোঝে তো হিন্দি কথাতেই যেটুকু বোঝাতে পারি সেইটুকুই বোঝানো হয় আর এখান থেকে ওনারা কিছু সাহায্য পায় আর এই বিষয়ে আমার আর কোনো জ্ঞান নেই এইটুকুই জানি আর এমনি এই বিষয়ে আর কোনো আমার জ্ঞান নেই সেই জন্য ব্যাস এইটুকুই